আমি কিছু দিন আগে একটি মাথায় লাগানোর তেল কিনেছিলাম তেলের পরিমাণ অনেকটাই বেশি ছিল আর দামও অনেক কম ছিল সাথে সাথে তেলের গন্ধটি খুবই ভালো ছিল ওটি লাগানোর পর আমার মাথা খুব বেশি ঠান্ডা থাকতো আমার খুব ভালো লাগতো সেই তেলটা লাগাতে